আমার রান্নার মধ্যে অনন্য খাবার হল মাংস এবং শাক দিয়ে তরকারি চিংড়ি মাছের মালাইকারি বিভিন্ন রকমের মাছের তরকারি শুক্তো লাউ পোস্ত টমেটোর পোস্ত এবং পালং শাক দিয়ে তরকারি এবং আমি আমার রান্নাতে মূলত বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে থাকি যেমন ভাজা মশলা গুঁড়ো মশলা এবং বিভিন্ন গোটা গরম মশলা ব্যবহার করে থাকি আমি আমার মূলত মাংস রান্নার সময় ভাজা মশলা এবং গুঁড়ো মশলা দুটোই ব্যবহার করে থাকি এবং সেটাতে টমেটো সস এবং টমেটো রসুন এবং বিভিন্ন ধরনের মশলা সসে ব্যবহার করে থাকি এবং সেটি খুব সুস্বাদু হয় আমার পরিবারের লোকজন সেটি আনন্দ সহকারে খেয়ে থাকে এবং চিংড়ি মাছের মালাইকারি ব্যবহার বানানোর সময় আমি নারকেলের ব্যবহার করে থাকি ফলে এর ফলে চিংড়ি মালাইকারিটি খুব সুস্বাদু হয়ে থাকে এবং খেতে খুব সুন্দর লাগে